আচ্ছা আচ্ছা আচ্ছা

ও আচ্ছা আচ্ছা আচ্ছা তো তোমাদের সব আলু উঠে গেছে আচ্ছা আচ্ছা আচ্ছা তো টু ফোর ডি হ্যাঁ দাম আছে তোমার হচ্ছে দশ বিঘে জমি বললে তাই তো আচ্ছা আচ্ছা আচ্ছা তোমার দেড় দু কেজি দেড় কেজি এক কেজি করে পড়বে আর কি বুঝতে পারছো টু ফোর ডিটা নিলে তা তাছাড়া অনেক কিছু আছে বুঝতে পারছো জঙ্গল মারা আছে আমাদের এখানে ঠিক আছে তারপরে সুপার ফসফেট আছে ঠিক আছে ইউরিয়া আছে এই সমস্ত কিছু আছে ঠিক আছে তো তোমার টু ফোর ডিটা লাগবে শুধু নাকি আচ্ছা আচ্ছা আচ্ছা টু ফোর ডিটা লাগবে কোয়ালিটি হ্যাঁ ভালো মানের কোয়ালিটি আছে কোনো অসুবিধা নেই আমাদের কোম্পানির মাল বুঝতে পেরেছো আমাদের ওই এনে রেখেছি দু পেটি এনে রেখেছি বুঝতে পেরেছো এবার যটা বিক্রি হয় হয় আর হচ্চে বাকিগুলো যেগুলো বিক্রি হয় নি সেগুলো হচ্ছে তোমার আবার ওই কোম্পানিকে ফেরত দিয়ে দিতে হয় ঠিক আছে আমাদের মাল পড়ে থাকে নি এখানে একদম অরজিনাল পাবে বুঝতে পেরেছো তারপরও আবার কি বলবো বলো দিকিনি এখনকার মানে সব মাল নিয়ে চলে যায় পয়সা দেবে আলু তুলে কে ধান তুলে বুঝতে পারছো এরমভাবে আমাদের বিজনেস চলছে

হ্যাঁ হ্যাঁ কোনো চাপ নেই তোমার কতো লাগবে বলো না হচ্ছে তোমার কতোর মধ্যে লাগবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে দশ বিঘা তো পাঁচ হাজার টাকায় হয়ে যাবে ঠিক আছে কোনো অসুবধা নেই তোমার হচ্ছে একটা কাজ করো তুমি আসো এসে দেখে যাও আমার তো আছে সবাই স্টকে মাল রাখা আছে যে কোম্পানির চাইবে সব কোম্পানিরই আছে মোটামুটি আমরা বেশিরভাগ দু একটা কোম্পানি থেকে মিটিংয়ে এসে দেখে যাবে অসুবিধে কিছু নেই তোমার ঘরটা কোথা কোথা বলো একটু আচ্ছা আচ্ছা আচ্ছা তুমি একটা কাজ করো তাহলে আমার তো ওখানেই তো দোকান তো একটা কাজ করো তুমি আজকে সন্ধ্যের দিকে একবারটি এসো আর নইলে কালকে সকালে চলে আসবে কালকে সকালে তো দোকান খোলা থাকবে সাতটার দিকে চলে আসবে বুঝতে পেরেছো আচ্ছা হাঁ হাঁ হাঁ